একটি ট্রেন একটি বিস্ময়কর এবং পরিবহণের একটি দুর্দান্ত পদ্ধতি বিভিন্ন উপাদানের একটি সংমিশ্রণ যা নির্বিঘ্নে এক সাথে কাজ করে যাত্রীরা বগিতে সাধারণত বিভিন্ন আসনে থাকে আরামের বিকল্পগুলি একটি বর্ণালি অফার করে দীর্ঘ যাত্রার জন্য বার্থ হেলান ও বিশ্রামের জন্য একটি আরামদায়ক স্থান প্রদান করে ট্র্যাকের চাকার ছন্দময় ঝনঝন শব্দ এবং ইঞ্জিনের স্বতন্ত্র একটা কাঁপুনি তৈরি করে যা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাকে সংজ্ঞায়িত করে কেন্দ্রবিন্দুগুলি শক্তিশালী লোকোমোটিভ ইঞ্জিনের মধ্যে নিহিত যা নিয়ন্ত্রিত শক্তি দিয়ে ট্রেনকে চালিত করে চাকা ইস্পাতের একটি জাল দ্বারা সংযুক্ত ট্র্যাক বরাবর রোল তাদের গতি পদ্ধতিগত এবং সুরেলা উভয়ই ট্র্যাকের জয়েন্টগুলিতে চাকাগুলি অতিক্রম করার সময় ক্লিকেটি ক্ল্যাক যাত্রার একটি প্রশান্ত পটভূমিতে পরিণত হয় আমি একবার ট্রেনে করে পুরী বেড়াতে গিয়েছিলাম ট্রেনে করে যেতে আমার খুব মজা লেগেছিল ট্রেনটা যখন ঝনঝন আওয়াজ হচ্ছে খুব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দোল দোল করে নিয়ে যাচ্ছে আমার খুব মজা লাগছিল এবং ওই অন্ধকারের মধ্যে যখন যেখানে লাইট দেখতে পাচ্ছি সেই লাইট দেখে দেখে যখন সেই মনে হচ্ছে যেন আমাদের সঙ্গে গাছগুলোও যেন চলে যাচ্ছে দেখতে আমার খুব মজা লাগছিল আমি তাই ট্রেনে করে আমি যখন পুরী ভ্রমণ করেছিলাম তখন আমার মনে হয়েছিল যখনই আমি কোথাও ভ্রমণে যাব ট্রেনে চেপেই যাব খুব মজা লাগছিল